আমি শুধু খবরই পড়ি না খবরের পেপারে যে দেওয়া ধাঁধা ও কমিকসও আমি খুব পছন্দ করি কারণ এই ধাঁধাগুলো একটা সমাধান করা একটা ধৈর্যের ব্যাপার এবং বুদ্ধির ব্যাপার এই ধাঁধাগুলোর যে একটা সমাধান সেই সমাধান করতে পারাটা নিজের মনকে খুব উৎসাহিত করে এবং ধাঁধাটার যদি আমি সমাধান করতে পারি নিজের মনে মনে খুব নিজেকেও খুব ধন্য বলে মনে হয় এবং কমিকসও আমি খুব পছন্দ করি কমিকসও আমি দেখতে এবং পড়তেও খুব ভালোবাসি ভালো লাগে কাগজ পড়ার জন্য আমার যে ডেলি রুটিন সেগুলো হলো যখনই আমি পেপারটা প্রথমে হাতে পাই প্রথমে করি কী প্রত্যেকটা হেডিংস একবার করে পাতা উলটে উলটে দেখে নিই তারপর যেটা আমার মনে হয় যে এটা আমার একটু পড়া দরকার তখন সেই খবরটাকে আমি একটু পুরোপুরি পড়তে শুরু করি এরপর পাতা উলটে উলটে আজকে খবরে শুধু আপনার আজকের দিনটি বা কোনো জিনিসের দাম পরিবর্তন হয়েছে কি না সেগুলো হ্যাঁ এরকম বিভিন্ন খেলাধুলা এই রকম একটু একটু করে সব টাচ করে যাই এইভাবেই আমি নিত্য নূতন কাগজ বা পেপার পড়ি